সব জাতি নিজেদের আলাদা আলাদা ভাষা থাকে আমি বাঙালি আমার মাতৃভাষা বাংলা এই মাতৃভাষা বাংলাকে বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশের অনেক মানুষেরা তাদের মুক্তিযুদ্ধের সময় নিজেদের প্রাণত্যাগ করেছিল একুশে ফেব্রুয়ারি আমরা সবাই আন্তর্জাতিক মাতৃদিবস বলে পালিত করি পঁচিশে বৈশাখে আমাদের অন্যতম ব্যক্তি রবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মগ্রহণ তিনি বাংলায় গীতাঞ্জলি লিখে রাষ্ট্র নোবেল পুরস্কার পান বাইশে শ্রাবণ তার মৃত্যু দিবস সেই